আমরা ভাষা বলতে কী বুঝি একে অপরের সাথে কথা বলা পশ্চিমবঙ্গের লোকেরা ওই জন্য কথা বলার জন্য একে অপরের সাথে বাংলা সব ভাষাটাই ব্যবহার করে সাধারণত কিন্তু এর মধ্যেও পাহাড়ি অঞ্চল বা জঙ্গলের আদিবাসীরা তারা একটু বাংলা ভাষায় কথা বলে কিন্তু তাদের বাংলা ভাষাটা একটু অন্য রকম মানে তারা বাংলাই কথা বলে কিন্তু অন্য রকম আপনারা যদি বাংলা জানেন অবশ্যই তাদের কথাবার্তা বুঝতে পারবেন এবার ওটা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ভাষা দিয়ে কথা হয় যেমন তামিল তেলেগু হিন্দি এইগুলো দিয়েই কথা হয় এবার ভারতবর্ষের মধ্যে হিন্দিটা ছড়িয়ে রয়েছে কারণ ভারতবর্ষে আপনি যদি এক রাজ্য থেকে অন্য রাজ্যে যান তাদের ভাষা হয়তো আমি নাও জানতে পারেন কিন্তু যদি আপনি হিন্দি জানেন তালে আপনি হিন্দিতেও কথা বলতে পারবেন এবার বাংলাটা পশ্চিমবঙ্গের মানুষের প্রতিটা মানুষের জনপ্রিয় ভাষা হচ্ছে বাংলা বাঙালি মানুষের কাছে তাদের যদি কোনো ভাষা যদি আপনি জিজ্ঞেস করেন কোন ভাষাটা সব থেকে বেশি পছন্দ বেশিরভাগ মানুষরা বলবে বাংলা এবার পশ্চিমবঙ্গের মানুষেরা মানে বাঙালিরা যত্ন আতিথেয়তা অতিথি আপ্যায়ন এইগুলো আপনি যেটা খুশি বলতে পারেন সব দিক থেকেই ভালো কারণ আপনি কোনো দিন যদি বাংলায় এসে কোনো মানুষের কাছে বাড়িতে যান আপনি দেখবেন আলাদাই যত্ন আ যত্ন অতিথি আপ্যায়ন করছে আপনার খুবই ভালো লাগবে এবার বাংলা ভাষাটা খুবই সুন্দর একটা দারুণ ভাষা এবার বাঙালি মানুষের কাছে এইটা খুবই সুন্দর ভাষা বাংলা ভাষার মধ্যে আপনি অনেক কিছু লক্ষ্য করতে পাবেন যেটা অন্য ভাষায় হয়তো থাকে কিন্তু বাঙালিদের কাছে বাংলা ভাষাটা যেন তাদের সব থেকে প্রিয় যদি ভাষা যদি উল্লেখ করা হয় বাংলা ভাষা